বাংলা বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা যেই ভাষায় আমরা কথা বলি যেই ভাষায় আমরা সান্নিধ্য নিয়ে কথা বলি খাওয়া দাওয়া করি গল্প করি তা বাংলা ভাষায় আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভালো পোগ্রাম হয় দাদাগিরি দাদাগিরি এমন একটি পোগ্রাম যেটা আমরা জি চব্বিশ ঘন্টা তো প্রো পোগ্রামটি টিভিতে দেখানো হয় সেই পোগ্রামও দেখে আমরা অনেক রকম ক্যুইজ জি কে সাধারণ জ্ঞান আপনার বাড়বে ওই সাধারণ জ্ঞান টপিকে আমরা জিকে দাদাগিরি পোগ্রামের মধ্যে যেমন একটা টপিকের মতো থাকে ভ্রমণ থাকে একটা খাওয়া দাওয়া থাকে একটা খেলাধুলার টপিক থাকে এরকম বিভিন্ন রকম ধরনের টপিক আসে দাদাগিরিতে তো দাদাগিরির থেকে প্রতিটা মানুষের শেখার কিছু না কিছু আসে প্রতিটা মানুষ এখান থেকে জ্ঞান উপলব্ধ করে সেই জ্ঞানকে সঞ্চয় করে মানুষ আগামী দিনে এগিয়ে যায় আর দাদাগিরির সাথে সাথে আমাদের একটা ইচ্ছা ছিলো যোগ বিয়োগ বলে একটা পোগ্রাম হয় উর্ধু ভাষায় উর্ধু ভাষার সেই পোগ্রামটা আমার দাদের দেখার ইচ্ছা আছে তা আগামী দিন যদি কখনো কোথাও সুযোগ হয় তা দেখবো যোগ বিয়োগ প্রোগ্রামটা ওইটা অনেকটা দাদাগিরির ধাঁচেরই তৈরি পো পোগ্রাম বাট কথা হয় উর্ধু ভাষায় দাদাগিরি আমাদের কাছে একটা জনপ্রিয় পোগ্রাম হলেও কী হবে কিন্তু যে সৌরভ গা যিনি আছেন এ অতোটা ভালো মানুষ না খুব স্বার্থকর ধরনের মানুষ ওইটা থেকে শেখার কিছু নেই কিন্তু প্রোগ্রাম হিসেবে দাদাগিরিকে আমরা সবাই সব সমায় সবার আগে দাদাকে এগিয়ে রাখে এই পোগ্রামকে থেকে সাধারণ মানুষ আমরা সাধারণ জ্ঞান উপলব্ধ করি জ্ঞান গ্রহণ করে এই জ্ঞান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আউট নলেজ সমাধান আরও বাড়ে দাদাগিরি আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম বাংলা ভাষায় আর উর্ধু ভাষাতে খুব যদি বলি ও বললাম তো যোগ বিয়োগ দেখার ইচ্ছাটাও দারুণ হবে